আমার প্রিয় ক্লাসিক বই বলতে গেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটি আছে এই বইটা আমি কিনেছি আমার ছেলের মাধ্যমে আমার ছেলে কলকাতায় পড়াশোনার জন্য কলকাতায় ছিলো ও যখন কলকাতায় থাকতো তখন আমি ওকে বলেছিলাম যে ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় বইটা আমাকে কিনে এনে দেওয়ার জন্য ছেলে আমার কলেজ করে তারপরে বিকেলে ওই কলেজ স্ট্রিটে গিয়ে বইটা আমার জন্য কিনেচে তারপরে ও যখন বাড়ি এসেছে তখন আমাকে বইটা দিয়েছে আমি আমার ছেলে যদি কলেজ স্ট্রিটে না যেতে পারতো আমার পক্ষে হয়তো বইটা কেনা সম্ভব হতো না কেন না আমি এমনিতে আমার টাকা পয়সা সেরকম যে আছে তা নয় কলেজ স্ট্রিটে গেলে অনেক সময় কি হয় সব সময় যে নতুন বই কিনতে হয় তা তো না পুরোনো বইয়ের দোকানও আছে ওখানে আমি ওই বইটা পুরোনো বইয়ের দোকান থেকেই পেয়ে যায় পুরোনো বইয়ের দোকান থেকে বই কিনলে একটু কম দামে পাওয়া যায় আমার পক্ষে ওটাই মানে শ্রেয় কেননা আমার বই পড়াটা আমার একটা নেশা তো বিভিন্ন রকম বইই আমি কিনি বিশেষ করে ক্লাসিক বইগুলো তো আমার খুবই প্রিয় তাই আমি ওকে বলেছিলাম যে ওই কলেজ স্ট্রিট থেকে পুরোনো বইয়ের দোকান থেকে এনে দিতে ও আমাকে ওখান থেকে এই বইটা কিনে এনে দিয়েছে